আমার এলাকাতে খবরের কা কাগজ পাওয়া যায় যেমন আনন্দবাজার পত্রিকা

তারপরে সন্ধ্যা আজকাল তারপরে অনেক রকমেরই খবর কা খবরের কাগজ পাওয়া যায় যেমন আমার তো পড়তে ভালো লাগে আনন্দবাজের পত্রিকা আমি এই খবরগুলো দেখি ওরা যেমন সঙ্গে সঙ্গে খবরটাকে তুলে ধরে খবরের কাগজের মাধ্যমে সেটাও দেখি আমি খবরের কাগজে পড়ি বা পড়তেও বেশ ভালো লাগে এই খবরগুলো আরও অনেক খবরের কাগজ পাওয়া যায় তো সব থেকে আমার এটাই ভালো লাগে এই খবরটাই আমি দেখি এই খবরের কাগজটাই আমি দেখি পড়ি সব সময়ের জন্য আমার টার্গেট থাকে সকাল হলে কখন আমি খবরের কাগজটা হাতে পাবো বা সেটা আমি নিয়ে দেশ বিদেশের খবরগুলো দেখতে পারবো সুন্দরভাবে সেগুলোকে পড়তে পারবো বা জানতে পারবো সব কিছু প্রতিটা মানুষেরই উচিত খবরের কাগজ পড়ার বা দেখার বা জানার যাতে সব কিছু সবাই জানতে পারে আমি তো সবাইকে বলবো আনন্দবাজার পত্রিকাটাকে পড়ার জন্য জানার জন্য বা তারাও যেন আশেপাশের মানুষকে বলে খবরের কাগজ দেখতে